পশ্চিমবঙ্গের প্রধান সাংস্কৃতিক অনুষ্ঠান হলো দুর্গা পূজা সরস্বতী পূজা হোলি উৎসব ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে দুর্গা পূজা বাঙালিদের সবচেয়ে বড়ো উৎসব ক্রিয়া অনুষ্ঠান হলো ফুটবল ক্রিকেট ভলিবল ইত্যাদি সাংস্কৃতিক ডোভার লেন মিউসিক ফেস্টিভাল এটি আন্তর্জাতিক ফেস্টিভাল যেখানে বাইরে থেকে লোকজন এখানে গান গাইতে আসে